আমি পশু কিনি দীপঙ্কর পশু ফার্ম থেকে আমার কাছে যে সমস্ত পশু আছে বড় বড় জাতের গরু আছে বড় জাতের ছাগল আছে যেগুলো রামছাগল বলে বড় জাতের হাঁস আছে যেগুলো রাজহাঁস বলে এর দাম খুব বেশি না তিন থেকে চার হাজার একটা একটার দাম তো আমার এর থেকে মাসিক উপার্জন হয় তিন থেকে চার লাখ টাকা